আমি মনে করি মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য খেলা বা ক্রীড়া একটি প্রধান অঙ্গ খেলাধুলাকে আমরা শরীরের অঙ্গ বলেই জেনেছি তাই আমি মনে করি আমার গ্রামের সমস্ত বাচ্চা বা তারা যেখানে ইস্কুল যায় স্কুলেও সমস্ত বাচ্চাদের যেমন খেলাধুলা হয় তাই আমি খেলাধুলা সম্পর্কে বাচ্চার কাছে খোঁজ নিয়ে থাকলেও স্থানীয় পরামর্শদাতা এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমি সবসময় বলি তোমরা এখানে একটা গ্রুপ করে প্রত্যেক দিন বা দল করে প্রত্যেক দিন নিয়মিতভাবে এক থেকে দুঘন্টা যদি খেলাধুলার ব্যবস্থা রাখো আশা করি বাচ্চারা এবং তাদের সঙ্গে এসে বড়রাও আনন্দ পাবে আর এই খেলাধুলাও বড়ো এবং বাচ্চাদের জীবনে বিরাটভাবে প্রভাব ফেলবে